হ্যালো হ্যাঁ আমি দার্জিলিং থেকে বলছি ও আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ আজকালকার যা দিন পড়েছে তা সে ধারণার বাইরে হুম সেদিন একটা ওরকম কেস হলো যে বউ থাকতেও একজনের সাথে আবার রিলেশন করেছে তাকে বিয়ে করেছে এই সব এখন হয়ে গিয়েছে সব কিছু হুম হ্যাঁ তাই তো হলো ওনার স্বামীর প্রচুর টাকা পয়সা আছে একটু গরম দেখাল তিনি না হুম হুম সে তো অবশ্যই তো হুম দেখলাম সেই কেসটা ওনার বর আবার দেখি কিছু টাকা পয়সা দিল সেটা আবার মানে অন্যদিকে চলে গেল মানে ঠিকঠাক হয়ে গেল ন্যায় বিচার আর পেল না কেউ হুম আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে